ও হ্যালো তুই ভুলবাসে কেন উঠলে আর এখানে নেমে নেমে যাও কি আর নম্বর বাসে ওঠো তুমি ভুলবাসে কেন উঠলে তুমি কি জানো না যেনে শুনে

তা ঠিক আছে আর নম্বর বাসে ওঠো বাসস্ট্যান্ডে নেমে গিয়ে আট নম্বর বাসে ওঠো তা তুমি কোথায় যাবে আ ঠিক আগে বুঝতে পার নি বাপের বাড়ি যাবে এক নন্বর বাসে উঠে গেছে আগে কোনো দিন যাও নি

হ্যাঁ ঠিক আছে এখানে নামো আট নম্বর বাস আসলে উঠে যেও ঠিক আছে এই এইখানে নামো নেমে গিয়ে বাস আসো বাস আস বাস এক্ষণি আসবে ওই আসবে এখানে দাঁড় এক্ষুনি বাস আসবে এখানে দাঁড়াও এইখানে বাস স্ট্যান্ডে দাঁড়াও দাঁড়িয়ে অন্য কারও কাছে শুনে নিয়ে সেই বাসে উঠেছে ভুলবাল বাসে উঠো না আবার এই হেনস্থা হতে হবে নাহলে এখানে আট নাম্বর বাস হ্যাঁ হ্যাঁ